ভারতবর্ষের বিভিন্ন জাতি বা ধর্মের মানুষের বিভিন্নরকমের উৎসব থাকে যেমন হিন্দুদের দুর্গাপুজো কালীপুজো দীপাবলি এবং অনেক আরও ও অন কথাই অন্য কথাতেই আছে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ এছাড়াও ও মুসলিমদের ঈদ এবং ক্রিশ্চানদের বড়দিন বা মেরি ক্রিশমাস এই সব উৎসব পালন করা হয় ভারত হল গণতান্ত্রিক দেশ সকল জাতি এবং সকল ধর্মের কথা মাথায় রেখে একই সঙ্গে সবাই মিলে একসাথে সব উৎসব পালন হয় এই সব উৎসবের সময় ইস্কুল কলেজ এবং অন্য জায়গায় ছুটি থাকে যাতে আমরা অল্প ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারি আমরা অল্প মজা করতে পারি দিন ফ্যামিলি যত কাজের প্রেসার থাকে ওইগুলো এই উৎসবের মাধ্যমে আমরা ভুলে যেতে পারি আমরা যেন আবার আনন্দ করে কাজে ফেরত যেতে পারি